আমার সংস্কৃতিতে অনেক ধরনই কারুকার্য বা স কাপড়ের উপকরণ এখানেও হয় এখানে সুতো থেকে তৈরি করে সুতোর শাড়ি যেমন কাপড় জামা কাপড় ইত্যাদি এই সবগুলি এখানে তৈরি হয় এখানে প্রথমত সুত সুতোর কাজটাই প্রথমে কাজ হয় তারপরে সেটা থেকে জামা কাপড় বা অন্যান্য শাড়ি বিভিন্ন ধরনের শাড়ি এই সবগুলি তৈরি হয়ে থাকে এখানে এই শিল্পটি বেশি হয় আপনারা জানেন শান্তিপুরের তাঁত সব থেকে বিখ্যাত তো আমাদের আশেপাশে যে শান্তিপুর আছে সেখানেই সব থেকে বেশি সুতোর কাজ হয় পশ্চিমবঙ্গে সুতোর কাজের জন্য বা কারুশিল্পের জন্য শান্তিপুরকে সব থেকে বিখ্যাত বলে সবাই মনে করে এছাড়াও আরো ছোটো খাটো শোলার কাজ মূর্তি তৈরি এই রকম অনেক ধরনের কাজ আমাদের এখানে হয়ে থাকে এর সাথে সাথে আরও অনক ছোটো ছোটো অনেক শিল্প ঘরে বসে থেকে করে অনেকে জুয়েলারি তৈরি করে অনেকে শাড়িতে চুমকি বসায় যেই সব শাড়িগুলোতে ঝলসানো শাড়ি হয় সেইগুলোতে অনেকে চুমকি বসায় এই রকম ছোটো খাটো অনেক রকমেরই শিল্পের সাথে যুক্ত থাকে আমাদের এই অঞ্চল আমাদের অঞ্চলে বি অনেক বাইরের দেশ থেকে সবাই এই সুতোর কাজ বা এই শাড়ি টাড়ি কিনতে আসে আমাদের এখানে অনেকটাই কম দামে এগুলি বিক্রি হয়ে থাকে বাইরে যেটির অনেক দাম দিয়ে সবাই কিনে থাকে এছাড়াও এখানে অনেক ধরনের শপিং মলগুলি আছে যেখানে সবাই এক একটা কম্পানি বা এক একটা ব্র্যান্ডের জিনিস সেখান থেকে তৈরি করে সেখানে বিক্রি করে থাকে